পশ্চিমবঙ্গের শিক্ষায় ন্যাশনাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলির প্রচুর ভূমিকা পালন করে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন পাট প্ল্যাটফর্মগুলির জন্য আমরা শিক্ষাব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে থাকি আমাদের মনে কোনও প্রশ্ন থাকলে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলি আমার সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে সাহায্য করে